নবজাতক শিশুরা হলো ছোটো বাচ্চা বাচ্চাদের যত্ন নেওয়া খাওয়ানো ঘুম পাড়ানো তাদের ডেটল দিয়ে স্নান করানো তাদের জামাাকাপড় ডেটল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করা তাদের ঘুম পড়ানো তাদের খাওয়ানো পরিষ্কার পরিচ্ছন্নতা করে তাদের বড়ো করা বা মশা থেকে মশা মাছি থেকে তাদের বিরত রাখা ভালো করে তাদের যত্ন সহকারে তাদের বড়ো করা দুধ খাওয়ানো স্নান পান করা সেগুলোর দিকে খেয়াল করা বাচ্চাকে ভালো জায়গায় ঘুম পাড়ানো মশারির ভেতরে বাইরে না মশা মাছি না যেন কামড়ায় কোনো অসুখে না পড়ে সুস্থতা লাভ করে বা